হ্যালো ম্যাম আমি সুমি বলছি হ্যাঁ আমি আপনার কাছে অনেকবারই দেখিয়েছি জ্বর হয়েছিল আমার অনেক দিন আগেই ধরুন এক মাস আগে হয়েছে তখন ভালো হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার সেই জ্বরটা বারবার আসছে আমার কী করা দরকার হ্যাঁ না তাও কমছে না প্যারাসিটামল তো চলছেই এরপর আমি কী খেলে একবারে ঠিক হবো একটু যদি আমাকে সেভাবে প্রেসক্রাইব করতে পারেন আমার খুব ভালো হয় আমার সমস্যা হচ্ছে যে আমার মাসেতে মিনিমাম দু তিন বার জ্বর হচ্ছেই আর যখন হচ্ছে আমি খুবই উইক হয়ে পড়ছি যাতে না এই সমস্যাগুলো হয় আর প্রেসার প্রেসার খুব লো লো প্রেসার থাকছে না না আদার কোনো সিমটমস নেই

আচ্ছা ম্যাম ঠিক আছে তাহলে আপনি ডক্টরের নামটা আমাকে একটু পাঠিয়ে দেবেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব থ্যাংকইউ ম্যাম হুম